কিছু স্থানীয় পরিবহণ বিকল্প যা পশ্চিম মেদিনীপুর জেলায় উপলব্ধ তার মধ্যে অন্যতম হলো টোটো সার্ভিস টোটো আকৃতি ছোটো হয় টোটো এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে চলে যায় এবং খুবই অল্প খরচে টোটো এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ সার্ভিস নিতে পারে বৃদ্ধ মানুষ তারা টোটো সার্ভিস নিতে পারে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন কাজে যেমন দোকান করা বাজার করা বিভিন্ন কাজে মানুষ টোটোর সার্ভিস নেয় যে সমস্ত জায়গায় বাস ট্রেন চলে না বা যেতে পারে না সেই সমস্ত জায়গা দিয়েও টোটো এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষদেরকে নিয়ে যায় টোটোর প্রচলন আগে বেশি ছিল না কিন্তু বর্তমানে টোটোর প্রচলন প্রচুর দেখা গিয়েছে তাই বর্তমান যুগে টোটো সার্ভিস একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান সমাজ জীবনে